আমি পরিবহন এজেন্সির একজন নিয়মিত গ্রাহক আমি একটি ক্যাব বুক করতে চাই এবং আমার কাছে প্রোমো কোড রয়েছে সেই প্রোমো কোডটি দিয়ে আমি কিছু ছাড় পেতে পারি সেটা আমি জানার জন্য আপনার কাছে আবেদন রাখছি যদি কোনো ছাড় যদি কোনো ছাড় পাই এই প্রোমো কার্ডটি ব্যবহার করে তাহলে আমাকে সরাসরি একটু তাড়াতাড়ি জানাবেন